আমি হাট থেকে পশু কিনি গরু সেই গরু বড়ো নয় মাঝারি সাইজ গরু যে গরুগুলো দুধ দাঁত হয়েছে তো সেই গরুগুলো আমি বাড়িতে এনে তাকে খাইয়ে দাইয়ে বড়ো করি বড় করার পরে সেই গরুগুলো ক বকরি ঈদ কুরবানি ঈদের সময় আবার বিক্রয় করি এছাড়াও আমার কাছে ছাগল আছে হাঁস আছে মুরগি আছে ছাগল যখন হয় তখন মেয়ে ছাগল এবং বেটা ছেলে ছাগল বেটা ছেলে ছাগলকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তাকে অপারেশান করে খাসি করা হয় এবং সেই খাসিগুলো দুবছর থেকে তিন বছর টানার পরে ভালো দামে বিক্রয় করা হয় হাঁস মুরগি হাঁস ছ মাস অন্তর হাঁস ছ মাস অন্তরে বিক্রি করা হয় এক একটা হাঁসের মূল্য আড়াইশো টাকা করে হয় তিনশো টাকা করে হয় মুরগি মুরগি দুশো টাকা করে আড়াইশো টাকা করে মোরগের কেজি দেশি মুড়িগুলোর কেজি একশো সত্তর টাকা করে এটা বেশ লাভজনক ঠান্ডার সময় একটু ঠান্ডা লেগে যায় আবার ঔষধ এনে খাওয়ালে ঠিক হয়ে যায় বেশিরভাগ হয় সর্দি মুরগির এছাড়া ভেড়াও আছে ভেড়া খুব ফলন ভালো ফলন মানে ওর খুব তাড়াতাড়ি বাচ্চা দেয় এবং একসাথে দুটো তিনটে করে বাচ্চা হয় সেই বাচ্চাগুলো বড়ো করে ভালো দামে বিক্রয় করা হয়